শিশুদের জন্য মানে সেরকম একটা থাকে না যদিও থাকে খুব কম তবে আমার মনে হয় একটু বাড়ানো দরকার শিশুদের মানে কাগজে তারা যে দেখবে একটা জিনিস একটু বাড়ালে ভালো হয় আর সংবাদ মাধ্যমে দেখেছি ওদের একটা গল্প দেয় সেটা আমিও মানে দেখে এসেছি এখনও দেয় মানে লাস্টের দিকে পেপারের মানে মধ্যিখানে পেপারের দিকে একটা কার্টুনের একটা গল্প রাখে আর এক এমনিই তো গল্প থাকে ছোটখাটো গল্প থাকে তবে আমার মনে হয় ওগুলো মানে পড়তে পারে তবে অত বাচ্চা বাচ্চারা তো বিশেষ করে শিশুরা তো অত গল্প তো বড় বড় গল্প বুঝতে পারে না ওদের একটু ছোট গল্প হলে ভালো হয় গল্প থাকে কিন্তু আর একটু ছোট গল্প হলে ওরা ওদের মানে পড়তেও ওদের উৎসাহ হয় পড়তেও ভালো লাগে যা গল্প থাকে একটু মানে তো বড়রাই পড়ে ওইগুলো আর শিশু মানে ও আর মাঝে মাঝে একটু আঁকা ছবিও দেয় দেয় দেখেছি হ্যাঁ এগুলো মানে শিশুরা দেখলে একটু ওদেরও উৎসাহ হয় যে আমরাও একটু দেবো পেপারে দেবো এইরকম